বাড়িতে থালা বাসন ধোয়ার জন্য প্রথমে কলের তলায় জল দিয়ে বাসনটাকে ধুয়ে এঁঠোগুলো পরিষ্কার করে নিই তারপর লিকুইড সাবান দিয়ে সেই বাসনটাকে মা মেজে নিই আমি বাড়িতে অ্যামোয়ের ডিশ ডিশ ড্রপ লিকুইড ব্যবহার করি তরল